হ্যাঁ বলো এই যে অফিসে কাজে আছি হ্যাঁ মনে আছে অফিসে বলেই বার হচ্ছি হ্যাঁ রং আবির আর সবাই যদি একই রকম পোশাক পরি তাহলে ভালো হয় তাহলে পোশাকটাও একই রকমই কিনে নেবো কিছুগুলো হ্যাঁ হ্যাঁ তুমি লিস্টটা করেছো কে কে আসতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে আমি অফিসে বলে তাড়াতাড়ি বার হওয়ার চেষ্টা করছি কেমন হ্যাঁ তাহলে শোনো এক কাজ করি না বড় বাজারে গিয়ে দেখি ওখানে অনেক কিছুই আবার নতুন নতুন কিছু পাবো যেগুলো আমরা নিয়ে নিতে পারবো ঠিক আছে হ্যাঁ পিচকারি পিচকারি টুপি পোশাক সব কিছুই কিনতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মিষ্টিটা অর্ডার দিয়ে দেব যাতে সেদিন দিয়ে যায় হ্যাঁ সেদিন সবাই মিলে এক সাথে রং খেলা আর তাহলে একটা মিউজিক সিস্টেমও বলে দিই যাতে সেদিনটা খুব ভালো ভাবেই কাটে কি বলো হ্যাঁ তাহলে বাইরে বলে দেবো সেদিন দিনের দিন সেদিন বাড়িতে দিয়ে যাবে এসে খাবারগুলো হ্যাঁ কি বলবে আমি ধরছি একদম বাঙালি ভাবেই করা যাক জন্য তাহলে

হ্যাঁ ফ্রায়েড রাইস তন্দুরি এসবেই অর্ডার দিয়ে দেবো হ্যাঁ মিষ্টি আর দইটাও অর্ডার দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাড়ি ফিরতে এই ধরো না আধ ঘণ্টা না না ওরকম কিছুই বলবো না তোমার যা যা ইচ্ছা সবকিছুই নিয়ে নেবো তোমাকে দোকানে গিয়ে নামিয়ে দেবো তোমার যা যা ইচ্ছা নিয়ে নেবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে